বাগান করাকেই আমি শখ হিসাবে বেছে নিয়েছি কারণ আমি ছোটো থেকেই জেনে এসেছি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ গাছ আমাদের জীবনকে অনেক রকমভাবেই প্রভাবিত করে একটি গাছ যেমন আমাদের সব কিছু দিতে পারে সেরকম আমরা গাছ তাই লাগাতেও খুব পছন্দ করি এবং আমি বাগান করতেও খুব ভালোবাসি কারণ গাছ আমাদের থেকে কোনো কিছু জিনিস নেয় না বরঞ্চ তার বিনিময়ে সে দিয়েই যায় অক্সিজেন দিয়ে যায় কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং অক্সিজেন দেয় এবং প্রতিনিয়ত তারা আমাদের খাবার দাবারের যেসব জিনিস সেসব জিনিসও যোগান দেয় কিছু বাগানে যদি কিছু সবজি গাছ বা ফল ফুলের গাছ লাগানো থাকে তখন কিন্তু সেটা থেকে আমাদের প্রতিনিয়ত জিনিস আমরা পেয়ে যাই সেটার জন্য আমাদিকে আর বাজারে যেতে হয় না এর ফলে আমরা আমাদের গাছকে শখ হিসাবে বাগানকে শখ হিসাবে আমি বেছে নিয়েছি এবং যখন দেখি যে অন্য কারো বাগান আছে বা অন্য কারো বাগান থেকে সে প্রতিনিয়ত জিনিসপত্র পাচ্ছে তখন কিন্তু আমারও মনে আরও বেশি করে প্রেরণা জাগে যে তাহলে আমিও কিছু বাগান করি এবং বাগানে কিছু ফুল ফল ফুলের গাছ লাগাই ফুলের গাছ লাগালে যেমন সুন্দর দেখায় সেরকম ফুলও কিন্তু আমাদের প্রতিনিয়ত ঠাকুর পুজার কাজেও লাগে এই কারণে আমি বাগান করাকেই শখ হিসাবে বেছে নিয়েছি